আমি আমার প্রিয় মাতৃভাষার চেয়ে অন্য ভাষায় অনুবাদিত বই পড়েছি আমি যেটা পড়েছিলাম সেটা হলো শেক্সপিয়ারের রোমিও জুলিয়েট তো বেশ ভালোই লেগেছে প্রথমত আমি ইংলিশে অতটা পারদর্শী ছিলাম না তখন সে কারণে আমি ইংলিশ রোমিও জুলিয়েটের বাংলা ভার্শনটা বাংলা অনুবাদিত যেটা ছিল আমি সেটাই পড়েছিলাম অভিজ্ঞতা বেশ ভালোই ছিল ভালো ছিল তারপরে আস্তে আস্তে অনুবাদিত বই পড়ি না ইংলিশ ইংলিশই পড়ি বাংলা বাংলায় পড়ি আর যদি কোনো বাইরের বিদেশি লেখকদের অন্য ভাষায় যদি কোনো লেখা থাকে তো সেগুলো অনুবাদ করে মানে অনুবাদ করা থাকলে পড়ার চেষ্টা করি তো সেগুলো কবিতা আমি গল্প উপন্যাস অন্য কোনো অনুবাদিত অন্য কোনো লেখকের অনুবাদিত গল্প উপন্যাস কখনও পড়িনি রোমিও জুলিয়েটের শেক্সপিয়ার ছাড়া শেক্সপিয়ারের রোমিও জুলিয়েট ছাড়া তবে কবিতা পড়েছি এবারে অতটা মনে নেই অনেকগুলো কবিতা পড়েছি অনুবাদ করা ভালো যারা জানে না অনুবাদ আমি যদি বলি আমি বাংলাই শুধুমাত্র জানি তো অন্য লেখকরা নানান ভাষায় লেখে তো সেগুলো আমার তো পড়ার ইচ্ছা হয় তো সেগুলো যদি বাংলাতেই অনুবাদ করা হয় আমারও বেশ পড়তে সুবিধা হবে আমারও ভালোই লাগবে বা যারা বাংলা ভাষা জানে না তো বাংলা ভাষায় তো অনেক বড়ো বড়ো কবি সাহিত্যিক আছে তাদের যারা বিদেশি যারা বাংলা ভাষা জানে না তাদের কাছে যদি সেই ভাষাটা তাদের বাংলা কবিতা উপন্যাসগুলো তাদের ভাষায় অনুবাদ করে পড়ানো হয় তাদেরও ভালো লাগবে আর তাছাড়া আমার সবচেয়ে প্রিয় উপন্যাস হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস আরও অনেক উপন্যাস আছে তবে আমার মনে হয় দেবদাস উপন্যাসটা বিশ্বের প্রত্যেকের পড়া উচিত আর দেবদাস এমন একটি উপন্যাস গ্রীষ্মের অনেকেই পড়েছে তবে প্রত্যেকের পড়া উচিত বলে আমি মনে করি